খেলাধুলা ক্রমশ আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে আমরা দেখেছি আমাদের পঠন পাঠনক্রমে ছোটোবেলা থেকেই শরীর শিক্ষা ও কর্ম শিক্ষাকে মান্যতা দেওয়া আছে যাতে ছোটো থেকেই প্রতিটি শিশুর চরিত্র গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে ভারতবর্ষে প্রায় প্রতিটি খেলায় বৃত্তিমূলক প্রচেষ্টার সুবিধা রয়েছে এতে যুবসমাজ শুধু খেলাধুলায় আগ্রহীই নয় খেলাধুলাকে পরবর্তী জীবনের জীবিকা হিসাবেও গ্রহণ করতে এগিয়ে আসছে খেলাধুলার বিভিন্ন স্তর যেমন ক্লাব মহকুমা জেলা রাজ্য দেশ এবং আন্তর্জাতিক স্তর রয়েছে এছাড়াও প্রতিটি স্তর থেকেই উন্নতমানের ক্রীড়াবিদদের বিভিন্ন সংস্থা তাদের হয়ে প্রতিনিধিত্ব করাতে আমন্ত্রণ জানিয়ে থাকে